হ্যাঁ আমি একটি বাগান তৈরি করেছি সেখানে আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি যেমন ফুল গাছ ফল গাছ ফল আম জাম কাঁঠাল লিচু পেঁপে বেগুন আনারস রাঙাআলু আলু আরও বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি ফুল গাছ গাঁদা রজনীগন্ধা চন্দ্রমল্লিকা সূর্যমুখী জবা আকন্দ কলকে